আমাদের এখানে শিক্ষাব্যবস্থা বলতে শিক্ষাব্যবস্থা স্কুল আছে সামনাসামনি কিন্তু কোন সরকারি কলেজ বা বেসরকারি কলেজ সামনাসামনি নেই এই জন্য শিক্ষাব্যবস্থায় একটু অটুট আছে এবং এইটা হচ্ছে আমার কাছে প্রধান চ্যালেঞ্জ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের এখানে এসে সরকারি চাকরির কোন আশাই নেই কেন যতই শিক্ষিত ছেলে হোক সে তো পয়সার জন্য কর্মসংস্থান করে এবং পয়সা ছাড়া সে হচ্ছে সরকারি চাকরি পায় না এবং সরকারি চাকরি পেতে গেলে তার কোন বাবার বা মন্ত্রীর রেফারেন্স থাকতে হয় সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় আমাদেরকে কর্মের জন্য কর্মসংস্থানের জন্য আমাদেরকে বাইরে যেতে হয় বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয় সেই জন্য আমার কাছে বিশেষ চ্যালেঞ্জ যাতে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যাতে কোন সংস্থা হয় যাতে স্থানীয়

সামনাসামনি কোন ছেলেমেয়ে শিক্ষা নিয়ে যেন না বাইরে যেতে পারে এখানেই যেন তাদের চাকরি হয়